আমি এবিপি আনন্দেতে সংবাদিকদের তর্ক বিতর্ক দেখেছি এবং আমাকে খুবই ভালো লাগে এবং সব চাইতে ভালো লাগে রিপোর্টারদের যে এক একটা প্রশ্ন থাকে বিভিন্ন প্রশ্ন বহু দিনের প্রশ্ন মানুষের কাছে তুলে ধরা এবং যারা তর্ক বিতর্কে জড়িত থাকে তাদের কাছে জিজ্ঞাসা করা এই বিষয় নিয়ে আমার খুবই ভালো লাগে